আমি আপনার রেস্টুরেন্ট থেকে একটা গরম গরম চিকেন স্যুপ অর্ডার করেছিলাম তো যতোক্ষণে এসেছেন ততক্ষণে চিকেন স্যুপটি একদম ঠান্ডা হয়ে গেছে আর চারিদিকে ছড়িয়েও গেছে প্যাকেটটা থেকে তো আমি এই বলবো আপনাদেরকে যে ভালো প্যাকেজিংয়ের ব্যবসা করু ব্যবস্থা করুন যাতে ওই প্যাকেজিংয়ের মধ্যে গরম জিনিসটা গরমই থাকে এইভাবে অর্ডার ডেলিভারি হওয়ার মধ্যেই যদি অর্ডার ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা নেওয়া খুবই আপত্তিজনক বলে আমার মনে হয় আপনারা প্যাকিংয়ের ভালো ব্যবস্থা করুন যাতে গরম খাবার বা গরম পানীয় যেটাই নোবো বা কেউ নেবে তখন সেটা যেন সেরকম গরমই থাকে আর ভালো প্যাকেজিংয়ের ব্যবস্থা করুন কারণ এটা থেকে দেখছি যে চারিদিকে ছড়িয়ে পড়ে গেছে চিকেন স্যুপটা অনেকটাই নষ্টও হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে